আমার এলাকায় বিখ্যাত স্কুলগুলি হচ্ছে সুভাষপল্লী বিদ্যানিকেতন শান্তিনগর বিদ্যামন্দির প্রভৃতি এবং এর অনেক বিশেষত্ব রয়েছে আমি সবসময় আমার বিদ্যালয়ের প্রতিটি দিন কাটানোর জন্য উন্মুখ আমি আমাদের বিদ্যালয়ে যাওয়া বন্ধুদের সাথে দেখা শিক্ষকদের সাথে আলাপচারিতা এবং নতুন জিনিস শিখতে পেরে খুশি স্কুলে থাকাটা এমন একটা জায়গায় থাকার মতো যেখানে বন্ধু এবং পরিবার সবসময় আমাকে ঘিরে থাকে তাছাড়া এটি একটি পরিবারের মতো যা আমাকে শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে আমাদের বিদ্যালয়টি বাড়ি থেকে দূরে একটি জায়গায় বাড়ির মতো যেখানে আমি কোনো জায়গা ছাড়া বা গৃহহীন বোধ করিনা এটি এমন একটি জায়গা যেখানে আমি শিখি হাঁসতে খেলতে এবং উপভোগ করি এটা ভালো কারণে আমার মধ্যে অনেক আবেগ জাগিয়েছে এবং আমি সবসময় আমাদের বিদ্যালয়ে এই চমৎকার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ থাকব আমাদের বিদ্যালয়ে যেখানে আমি খেলাধুলা সঙ্গীত এবং নৃত্যের মতো অন্যান্য প্রয়োজনীয় প্রতিযোগিতামূলক দক্ষতায় শিক্ষিত এবং প্রশিক্ষণ পাই এটিতে সমস্ত বিষয় এবং সঙ্গীত এবং খেলাধুলা মতো পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপের জন্য একজন নিবেদিত শিক্ষক রয়েছে এটিতে একটি সুসজ্জিত লাইব্রেরিও রয়েছে যার মধ্যে কোর্সের বই থেকে শুরু করে গল্পের বই এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বই রয়েছে শেখার জন্য সবসময় অনেক কিছু থাকে এবং আমি আমাদের বিদ্যালয়ের লাইব্রেরিতে সময় কাটাতে পছন্দ করি এটি আমার কাছে থাকা সবচেয়ে নিরাপদ স্থানও এবং ছাত্র এবং দর্শকদের ওপর নজর রাখার জন্য যথেষ্ট নিরাপত্তা কর্মী রয়েছে নিরাপত্তা কর্মীদের নজরদারি ছাড়া আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রবেশ করা প্রায় অসম্ভব আমাদের বিদ্যালয়ে শহরের অন্যান্য স্কুলের মতো বড়ো বড়ো ক্যাম্পাস নেই এটি একটি চারতলা ভবনের মতো যার কেন্দ্রে একটি ছোটো বাগান রয়েছে স্থানের সীমাবদ্ধতা সত্ত্বেও আমি কখনই এর অনুপস্থিতি অনুভব করিনি এবং আমি প্রায় প্রতিদিনই স্কুলের একটি দুর্দান্ত সময় কাটাই আমাদের নিয়মিত ক্লাস এবং ভালো শিক্ষক আছে যারা আমাদের সমস্ত প্রয়োজন এবং প্রশ্নগুলিতে উপস্থিতও থাকে আমি আমাদের বিদ্যালয়ে বাড়িতে আছি মনে হয় আমি কখনোই গৃহীত্ব বোধ করিনি এবং কখনো স্কুলের পরে বাড়িতে যেতে চাইনি নতুন জিনিস শেখা একটি স্বাস্থ্যকর পরিবেশ আমাকে নিযুক্ত রাখে এবং সবসময় ভালোর জন্য ব্যস্ত রাখে আমি কখনো বিরক্ত হইনা এবং সর্বদা প্রতিদিনই উন্নতির করার চেষ্টা করি শিক্ষক পাশাপাশি আমাদের বিদ্যালয়ে আমার ব্যক্তিত্বে প্রয়োজনীয় উন্নতি করে এখানেই আমার আকাঙ্খাগুলি ডানা মেলে এবং আমি সেগুলি উপলব্ধি করার শক্তি এবং আত্মবিশ্বাস পাই পৃথিবীর অন্য কোনো জায়গা আমাদের বিদ্যালয় এবং আমার জীবনে এর ভূমিকা প্রতিস্থাপন করতে পারেনি আমি সর্বদা আমার বন্ধুদের শিক্ষকদের এবং স্কুলের কর্মীদের আমি কৃতজ্ঞ থাকবো এটিকে এমন একটি আরামদায়ক এবং শিক্ষার জায়গা তৈরী করার জন্য